হ্যাঁ বলছি বলো গো হ্যাঁ বুঝতে হ্যাঁ বলো হ্যাঁ গো আছি দোকান আর তুমি আসবে না তোমার সময় হলে আসবে কী কী করবে তুমি

ঠিক আছে চুড়িদারগুলোও কি তোমারই না কি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে নিয়ে চলে আসবে চুড়িদার ব্লাউজ তোমার কী কী আছে সব নিয়ে চলে আসবে করে দেবো চুড়িদারের এক মানে এমনিতে সবারই কাছে নেওয়া হয় তো সাড়ে তিনশো টাকা করে আর ব্লাউজে তোমার এক একটা আছে আড়াইশো তিনশো যার যেরকম যদি কাটিংয়ের উপর পড়ে তাহলে সাড়ে তিনশো হয়ে যায় ব্লাউজও সাড়ে তিনশো আড়াইশো এই রকম হয়ে যায় আর এমনি নর্মাল করতে গেলে দুশো টাকার মধ্যে ব্লাউজ হয়ে যায় আর হচ্ছে চুড়িদার ওই আড়াইশো তিনশো সাড়ে তিনশো পড়ে যায় তুমি আসবে না দেখে করে হ্যাঁ বিকেলবেলা থেকে আছি বিকেলবেলা সন্ধ্যেবেলা রাত্রেবেলা যখন খুশি আসবে আচ্ছা ঠিক আছে আসবে